আমার গ্রামের যুবকদের কাছে প্রধানত বাবা কাকার আমলে বা আগেকার দিনে যেই কাজটির প্রথম প্রাধান্য ছিলো আমার জেলা হুগলী জেলা তো আমার জেলা কৃষি নির্ভরশীল জেলা তো কৃষির মধ্যে প্রধান যে প্রাধান্য ছিলো ফসলটি সেটি হলো আলু এবং ধান এই ফসলেরই প্রাধান্য সবথেকে বেশি এছাড়াও বত্তমানে আরও অন্যান্য ফসলেরও প্রাধান্য রয়েছে তো বাবা কাকা বা দাদুর আমলে বা পূর্বের অবস্থায় সাধারণত কৃষিকাজের উপরেই গ্রামের মানুষ বা গ্রামের যুবকেরা গন্তব্য কাজটি করে থাকতো কিন্তু বর্তমান প্রজন্ম ভো যুবক প্রজন্ম তো তারা এই কৃষিকাজের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করছে না তারা কৃষিকাজ বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত কাজ রয়েছে তার প্রতিই বেশি আগ্রহ প্রকাশ কচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত কাজগুলি হলো একটি হলো রাজমিস্ত্রির কাজ ইলেকট্রিকের ওয়ারিংয়ের কাজ এছাড়া ওয়েল্ডিংয়ের কাজ কাঠের বিভিন্ন আসবাহনপত্র তৈরির কাজ এছাড়াও বিভিন্ন রকমের গ্যারেজের মোটর গ্যারেজের কাজ এছাড়া বিভিন্ন স্টোরের স্টোরে যে সমস্ত কোল্ড স্টোর বা আলুর যে হিমঘর রয়েছে সেই হিমঘরে কাজে এছাড়া যে সমস্ত চালের মিল রয়েচে ধান থেকে চাল উৎপাদন করা হয় সেই সমস্ত মিলের কাজ কর্মর প্রতি মানুষের বেশি আগ্রহ দেখাচ্ছে বর্তমান যুব প্রজন্ম এছাড়া শহরে গ্রাম অঞ্চল থেকে মানুষ শহরে আরামবাগ শহরের যে সমস্ত চালের মিলগুলি রয়েছে তাতে কাজ করার আগ্রহ দেখাচ্ছে এছাড়া যে হিমঘরে যেয়ে তাতে কাজ করার আগ্রহ দেখাচ্ছে এছাড়া আমার রাজ্যের রাজধানী কলকাতাতেও মানুষ চলে যাচ্ছে এই সমস্ত নানা ধরনের কাজের জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজের জন্য বা বিশেষ বিভিন্ন রকমের যে কারখানা রয়েছে সেই সমস্ত কারখানায় কাজের জন্য এছাড়াও বর্তমানে কর্মসংস্থানের জন্য বেশি অর্থ উপার্জনের জন্য বা বিভিন্ন ব্যক্তির বিভিন্ন সমস্যার কারণে তাড়া ভিন্ন রাজ্যে কেরালায় রাজমিস্ত্রির কাজে যাচ্ছে এছাড়া মুম্বাই বা তামিলনাড়ুতে গুজরাটের নানা অন্য রাজ্যেও বিভিন্ন রকম অর্থ উপার্জনের জন্য কাজে যাচ্ছে এবং যেস এক সান থেকে অন্য স্থানে স্থানান্তর হচ্ছে তো সাধারণ কাজগুলি আমার এলাকায় এই সমস্ত হিমঘরের কাজ চাল মিলের কাজ এছাড়া রাজমিস্ত্রি কাজ ওয়েল্ডিংয়ের কাজ এছাড়া কাঠের আসবাবপত্র তৈরির কাজ বা বিভিন্ন মোটর গ্যারেজে গাড়ি নির্মাণের কাজ বা ওই সমস্ত কাজই করে থাকে